বাইক চালাতে গেলে প্রথমেই আমাদেরকে নিজেকে সুস্থ রাখার জন্য হেলমেট পরতে অবশ্যই পরতে হবে হেলমেট এমন কি হাতে গ্লাভস কিংবা শরীরে যদি আরো কিছু থাকে মানে সেফটির জন্য সুরক্ষার জন্য যেসব জিনিসপত্র পরা দরকার সেগুলো আমাদেরকে অবশ্যই পরতে হবে তার মধ্যে সুমো সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হেলমেট আগে অবশ্যই দরকার বাইক চালাতে গেলে এটি একটি ভালো গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া বাইক চালাতে গেলে আস্তে মানে খুব লক্ষ্য রেখে খুব মানে সজাগ রেখে বাইক চালানো দরকার রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সি অ্যাক্সিডেন্টের মানে পরিমাণ বাড়ছে তাতে বাইক চালাতে গেলে খুব নিজেকে মানে খুশ ভালোভাবে বাইক চালানো দরকার এমন কি বাইক চালাতে গেলে যে কাগজপত্র গাড়ির ইন্সু ইন্সুরেন্সের কাগজপত্র ধোঁয়া পারমিটের কাগজপত্র গাড়ির কাগজপত্র লাইসেন্সের লাইসেন্স সব কিছু সঙ্গে রাখা দরকার কারণ বর্তমান সরকারের নিয়ম অনুযায়ী সেই সব জিনিসপত্র না থাকলে পুলিশ ফাইন করে দেয় অনেক সময় অনেক সময় বিভিন্নভাবে টাকা নেয় তার জন্য ওই সব জিনিসগুলি আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে হয় তাছাড়া বাইকে কাগজপত্রগুলি খুব যত্ন সহকারে রাখা দরকার নিজের মধ্যে এমন কি বাইক যে কোনো সমায় অ্যাক্সিডেন্ট হলেও কাগজপতত্র থাকলে সেটি ইন্সুরেন্সের মাধ্যমে আরো পাওয়া যায় কিছু টাকা পাওয়া যায়